হ্যাঁ পৃথিবী আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে পৃথিবীর আগে যেমন ছিলো শুধু জল গাছপালা জল স্থল আকাশ এই সব নিয়েই ছিলো পৃথিবী কিন্তু পৃথিবীর আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হয় পৃথিবীতে আগে যেমন প্রাণের সৃষ্টি হয় কোনো জন্তু জানোয়ার প্রাণের পর যখন মানুষ সৃষ্টি হয় মানুষও প্রথমে জানতে পারতো না যে তারা পৃথিবীটাকে এতো সুন্দরভাবে এতো উন্নতির দিকে নিয়ে যেতে পারবে কিন্তু তারপরেও যে তারা এতো দূর নিয়ে আসতে পেরেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই মানুষগুলিকে তো সেই মানুষগুলি যে নিয়ে এসছে মানুষগুলি নিয়ে আসার জন্য মানুষ আজ এতো উন্নত করতে পেরেছে পৃথিবীটাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষের সাথে যোগাযোগ করা যায় এমন অনেক সোশাল মিডিয়া তারা তৈরি করে দিয়েছে তো সেরকমই আমি বলতে চাই যে পৃথিবী যতোটা উন্নত হয়েছে তার সাথে সাথে পৃথিবীর অনেকটা অবনতি ঘটে গেছে যেমন মানুষ অনেকটা যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থাগুলো যেমন উন্নত দিনের পর দিন হয়ে যাচ্ছে তেমন কোথাও যে পৃথিবীর যে আসল রূপ সেই রূপটা আমরা ধীরে ধীরে বদলে দিচ্ছি আগে যেমন চারিদিকে গাছপালায় গা সবুজ লাগতো এখন সেইখানে কলকারখানা হচ্ছে চারিদিকে যন্ত্রাংশের ছড়াছড়ি এতো পলিউশান এতো দূষণ ঘটে যাচ্ছে এই পৃথিবীতে যে সেই পৃথিবী এখন কাঁদছে কিন্তু সে যাই হোক উন্নতি তো উন্নতিই হয় অবশ্য উন্নতিটা ভালোর কাজেই লেগেছে ভালোই হচ্ছে সবারই কিন্তু খারাপও তো মানুষেরই হচ্ছে মানুষ যেমন অবনতির দিকে যাচ্ছে মানুষ তেমন উন্নতি করেই যাচ্ছে এই উন্নতি করতে করতে মানুষ যে কতোটা যাচ্ছে কতোটা অবনতির দিকে চলে যাচ্ছে সেটা মানুষ নিজেরাও বুঝতে পারছে না কিন্তু উন্নতি তো দেশের জন্য লাগবে পৃথিবীর সেই জায়গাতে এখন আছে এখন পৃথিবীর উপরে মাথার উপরে স্যাটেলাইট লাগানো হয়েছে সেইখান থেকে আমরা জানতে পারি যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ গেলেই আমরা সেটা খোঁজ পেয়ে যাই তো সেই রকমই এখন পৃথিবী অনেকটাই উন্নতির দিকে চলে গেছে